পূর্ব বর্ধমান জেলা বছরের পর বছর ধরে সত্যিই পরিবর্তিত হয়েছে এর অর্থনীতি এবং অবকাঠামো দুটোর পরিপ্রেক্ষিতেই কারণ এখন মানুষ সবসময় নয় সরকারি চাকুরিজীবী নয় ব্যবসা বানিজ্য নয় কোনো শিল্প নয় কৃষিকাজ এই সব নিয়েই ব্যস্ত থাকেন এবং যারা সংসারে কাজ করেন মা বাবা দিদি ভাই বোনেরা তারা সবসময় সংসারের গন্ডি পেড়িয়ে বাইরে যেতে পারেন না কিন্তু পূর্ব বর্ধমান জেলার উন্নতির আরেকটা কারণ হলো কি না অর্থনীতিক কারণ কারণ এখানে যদি মাসে একবার করে মেলা হয় যাতে সবাই বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই যাতে ঘুরতে পারে তার জন্য এই পূর্ব বর্ধমান জেলাকে বছরের পর বছর ধরে পরিবর্তিত করা হচ্ছে এই যেমন কমলা উৎসব মাঘের সংক্রান্তি লোসার বর্ধমান উৎসব শ্রাবণী উৎসব এই মেলাগুলিতে মানুষ বছরে একবার করে অন্তত নিজের কাজ থেকে বিরতি নিয়ে মানুষ ঘুরতে যেতে পারে মনের মতো আনন্দ করতে পারে তারা নিজেদের মতো খাওয়া দাওয়া করতে পারে নিজেদের মতো আনন্দ করে বাড়ি ফিরতে পারে এটাই হচ্ছে সব থেকে আনন্দের বিষয় প্রত্যেকটা সংসারে এবং প্রত্যেকটা মানুষের জীবনে তাই পূর্ব বর্ধমান জেলা বছরের পর বছর ধরে এতোটাই পরিবর্তিত হচ্ছে এবং অর্থনীতিক কাঠামোর দিক থেকেও এটি বৃদ্ধি পাচ্ছে যেখানে মন্ত্রী শিক্ষামন্ত্রী এবং আমাদের যারা অর্থনৈতিক মন্ত্রী রয়েছে সবাই এদের এদেরকে সাহায্য করছে যাতে অর্থনৈতিক কাঠামো এবং অবকাঠামো আরও সুন্দর করা যায় যেন অর্থনৈতিক উন্নয়নকে আরও সুন্দর করে তোলা যেতে পারে এবং সামাজিক পরিবর্তন করা যেতে পারে যাতে সমাজকে আরও সুন্দর করে সাজানো যেতে পারে তার জন্যেই পূর্ব বর্ধমান জেলাকে বছরের পর বছর ধরে পরিবর্তিত করা হচ্ছে